হ্যাঁ বিবেকদা থেকে কথা বলছ তো বলছি যে দাদা এই এক দিনকার একটা অফার দেখলাম যে তিনটের সাথে তিনটে কিনলে একটা ফ্রি আছে তা লাগত তো বিরিয়ানি বাড়িতে একটুখানি লোকজন আসবে তাই জন্য ধর কুড়িটার মতো কুড়ি প্যাকেটের কাছাকাছি বিরিয়ানি লাগবে কিন্তু আমার এ পরশু দিনেই লাগবে আর ওর মধ্যে কুড়িটার মধ্যে বেশিরভাগই হচ্ছে তোমার ঝাল ছাড়া দিও কেননা যারা আসছে তার মধ্যে বেশিরভাগ বাচ্চা কাচ্চা রয়েছে এবং কে ঝাল বেশি খাবে ঝাল কম খাবে তা তো জানি না তো চেষ্টা কোরো ঝাল দেওয়ার চেয়ে ঝালটা একটু কম দেওয়ার জন্য চিকেন চাপ আছে চিকেন চাপের মধ্যে কিন্তু পুরোপুরি ঝাল যেন কম হয় আর তোমার চিলি চিকেন আছে চিলি চিকেনটাতে মাংসর পিসটা একটু দেখে দিও দাদা আর হচ্ছে তুমি সে আগের দিনকে যেটা দেখালে না যে চিকেনের নতুন আইটেমটা এসেছে সেটা হচ্ছে একটু স্ন্যাক্স হিসাবে দিও আবার বেশি ঝাল হবে না তো ঝাল হলে একটুখানি সমস্যা হয়ে যাবে বাচ্চা কাচ্চাগুলো রয়েছে বাচ্চা কাচ্চাগুলো খেতে পারবে না তো ওই জন্য ঝালের হালকা একটু সমস্যা রয়েছে ঠিক আছে দাদা রাখছি